পাঁচ হাজার পাঁচশত পনেরো দশ হাজার নশো উননব্বই সতেরো হাজার আটশো আঠানব্বই দশ হাজার একশো পাঁচ দুই হাজার তিনশো তিন